আমি আমার জীবনে অনেক বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেট খেলতে গিয়ে একটি পাশের গ্রামে একটি পাশের গ্রামে আমরা ম্যাচ ধরেছিলাম ক্রিকেটের সেই ম্যাচটি খেলতে গিয়েছিলাম যখন তখন সেই ম্যাচটি খেলার মধ্যে অনেক টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিলো প্রথম ব্যাটিং করেছিলো আমাদের বিপরীত দল তারপরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলাম আমরা যখন তারা বলিং করতে গিয়েছিলো আমাদের পুরো ম্যাচটি সুষ্ঠভাবেই চলছিলো তারপরে লাস্ট ওভারে আমাদের খুবই কম রানের প্রয়োজন ছিলো কিন্তু প্রথমের দিকের বলগুলি ডট খেতে যাওয়ার কারণে ম্যাচটি খুবই কঠিন হয়ে পড়েছিলো আমাদের জন্য শেষ বলে আমাদের প্রয়োজন ছিলো মাত্র চার রানের সেই চার রানটা করা নিয়ে সকলেই খুবই ছিলো চিন্তিত মাঠে খুবই উত্তেজনার সৃষ্টি হয়েছিলো সকলেই ভেবেছিলো আমরা হয়তো ম্যাচটা জিততে পারবো না এইভাবে সবাই হতাশ হয়ে পড়েছিলো এবং কিছুজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিলো এইভাবে আমরা সকলে উত্তেজিত ছিলাম যখন ব্যাট বলার বল করতে শুরু করে সে শেষ বলটিতেই করে দিয়েছিলো নো বল যার জন্য আমরা এক রান ইতিমধ্যেই পেয়ে গিয়েছিলাম এবং প্রয়োজন হয়েছিলো আমাদের মাত্র তিন রানের যখন বলার এটার কারণে নার্ভাস হয়ে গিয়েছিলো এবং সে বল করতে ভয় করছিলো তার ভয়ের কারণে সে বলটি ঠিক মতোভাবে করতে পারে নি এবং সে ভুলবশত একটা ভুল ধরণের বল করার ফলে আমাদের যে ব্যাটসম্যান ছিলো সে ব্যাটসম্যান একটি চার মেরে আমাদের ম্যাচটি জিতিয়ে দিয়েছিলো এইভাবে আমরা একটি বড়ো চ্যালেঞ্জের মুখ থেকে বেঁচে উঠতে পেরেছিলাম